হ্যালো নমস্কার স্যার আমি স্টেট ব্যাংক লাইফ থেকে ফোন করছিলাম স্যার আপনার তো মানে প্রায়ই আপনি লোন নিচ্ছিলেন কিন্তু আপনার লোনগুলো সব শোধ হয়ে গেছে আপনি এখন আপনি এখন একটা হোম লোন বা গোল্ড লোন পাবেন এবং তাতে কিছু ছাড়ও রয়েছে আপনি স্যার ওটা হচ্ছে আপনার টেন পার্সেন্ট করে সুদ রয়েছে কিন্তু যেই কাস্টমাররা প্রত্যেক মাসে বছরে একটা হলেও লোন নেন তাদের কিন্তু মানে ওটাতে এইট পার্সেন্ট করা হচ্ছে টু পার্সেন্ট ছেড়ে দেওয়া হচ্ছে কীসের লোন না পার্সোনাল লোনও নেওয়া যাবে কিন্তু এই মুহূর্তে ওই লোনটা আর এখন নেই আমাদের কাছে বুঝতে পারছেন এখন গোল্ড লোন হোম লোন আর হচ্ছে ল্যান্ড লোন তিনটে লোন খুব মানে দিয়েছে ছেড়েছে এবং ছাড় ছাড়ও দেওয়া হচ্ছে

হ্যাঁ হোম লোন নেওয়া যাবে হোম লোনে আপনি যদি হোম আপনি যদি হোম লোন পরবর্তীকালেও শোধ করতে না পারেন তখন কিন্তু আপনাকে অনেকটা টাকাই ছাড় দেওয়া হবে আপনি তো সব কিছু জানেন না সেরকম কোনো ব্যাপার নেই আপনি তো শোধ করছেন আপনি তো এর আগেও নিয়েছিলেন লোন এখন তো ওগুলো তো শোধ করেও দিয়েছেন আর এখন আপনি ছাড়ও পাবেন আপনাকে বছরে হয়তো দশ আপনি যেরকম টাকা নেবেন সে টাকার উপরে আপনাকে দিতে হবে এবারে আপনি তিন হাজারও দিতে পারেন মাসে বছরে দশ হাজারও দিতে পারেন সেটা আপনি আসুন না আপনি আসুন না কাগজপত্র নিয়ে কত স্কোয়্যারের বাড়ি বা কী কীরকম বাড়ি কী ধারা আমরা জায়গা কাগজপত্র সব দেখি আমাদের স্যারও রয়েছেন আপনি আজকে দশটা এগারোটার মধ্যে চলে আসুন হ্যাঁ কালকে রবিবার না কালকে খোলা থাকছে না আপনি এক কাজ হ্যাঁ সোমবার দিনে আসুন বরঞ্চ সোমবার এসে আপনি কাগজপত্র সব নিয়ে আসবেন আর গোল্ড লোন বাড়ির কাগজ বাড়ির জায়গা বা ছাদ কত স্কোয়্যারের সেসব যে একটা থাকে না আর ওই আপনার প্ল্যান যেটা থাকে সে প্ল্যানটা নিয়ে আসবেন বাড়ি তৈরি করার একটা প্ল্যান তৈরি করা হয় না ওইটা আনবেন আর বাড়ির কিছু কাগজপত্র থাকলে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ পারবেন অসুবিধা হবে না না না না না না সেরকম তো স্যার আপনি আসুন না আমাদের আজকে স্যার আছেন আজকে তো পারছেন না বলছেন কালকে তো আসুন না কালও না পরশু সোমবার দিনে আপনি আসুন স্যার থাকবেন স্যারের সঙ্গে একটু কথা বলে নেবেন আমাকে আপনাকে জানানোর জন্য বলেছিলেন আপনি তো অনেক দিনের আমাদের কাস্টমার বুঝতে পারছেন আপনি বলুন আপনি ক্রেডিট কার্ডটা নিয়ে আসবেন এখানে একটা দরখাস্ত করলেই আপনার হবে বুঝতে পারছেন হ্যাঁ ঠিক আছে যদি সম্ভব হয় আসবেন